আমি একজন ছেলে সেহেতু আমার রান্না করার কোনও শখ থাকেনি কিন্তু আমি বাইরে থাকি সেই কারণে আমার কর্মসূত্রে আমাকে বাইরে থাকতে হয় খাওয়া দাওয়ার বাইরে খুব অসুবিধা হয় সেই কারণে আমাকে রান্না শিখতে বাধ্য হতে হয় আমি রান্না প্রথম প্রথম করতে পারতাম না আস্তে আস্তে আমি বাড়িতে কল করতাম মাকে কল করতাম মাকে বলতাম মা এইটা কীভাবে করব ওটা কীভাবে করব এইভাবে আস্তে আস্তে আমি রান্না শিখতাম রান্না শিখতে শিখতে আস্তে আস্তে আমি এখন অনেকটাই রান্না করতে পারি কিন্তু খুব একটা মায়ের মতো তো রান্না করতে পারি না মায়ের হাতের রান্না খুব সুন্দর হয় তাই আমি মায়ের মতো রান্না করতে পারি না কিন্তু আস্তে আস্তে আমি রান্না শিখেছি রান্না করি রান্না করতে এখন আস্তে খুব ভালোই লাগে

আবার অনেক ডিশ আমি ইউটিউব বা নানান ওয়েবসাইট থেকে দেখে রান্না বানায় আমাকে স্পেশালি চিকেনের ডিশগুলো খুব ভালো লাগে তাই আমি চিকেনের ডিশগুলো খুব বানাই বানিয়ে খাওয়া দাওয়া করি চিকেনের ডিশগুলোতে মেন আমাকে ভালো লাগে কষা মাংস কষা মাংসটা আমি ঠিক আগে করতে পারতাম না প্রথম প্রথম আমি মায়ের কাছ থেকে কল করে জানতাম কীভাবে করতে হয় কী কী মশলা দিতে হয় মশলাটা কতখান কী দিতে হয় কতখানি তরকারিটা রাঁধতে হয় কী কী লাগে নানানভাবে আমি রান্নাটা শিখেছি মায়ের কাছ থেকে এখন আমাকে খুব ভালো লাগে রান্না করতে তাই আমি রান্না করি এখন আমার শখ বললেই চলে